হ্যাঁ আমি রনির স্কুলের শিক্ষক শিক্ষিকা বলছি প্রধান শিক্ষিকা আমি মানে রনিকে নিয়ে যাব মানে আমাদের স্কুল থেকে একটা পিকনিক ছাড়ছে ঠিক আছে ওই অযোধ্যা পাহাড় তো রনি রনিকে নিয়ে যেতে কি পারব আমাদের সাথে সব সব ম্যামই যাচ্ছে আমরা দেখুন সব ম্যামই যাচ্ছে এবার সবাই যাবে সবাই যাবে সব স্কুলের মানে আমাদের আমাদের স্কুলের সব ছাত্ররাই যাচ্ছে তাই এবার রনির এবার আমাদের যেটা কর্তব্য একটা অভিভাবকদের সাথে কথা বলা তাই আপনাকে আমি ফোন করলাম গার্জেন না না না গার্জেন না সেটা আমাদের দায়িত্বে বুঝলেন হ্যাঁ হ্যাঁ সে সমস্ত সব আছে সে তো থাকবেই হ্যাঁ হ্যাঁ অযোধ্যা পাহাড়ই নিয়ে যাচ্ছি বাসে করে নিয়ে যাব কীসে ফিজ না ওটা মানে কত করে পিকনিকের একটা টাকা নেয় তো ওটা চারশো টাকা করে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ খাবার দাবার আপনার টিফিন দেওয়া হবে তারপরে দুপুরের লাঞ্চ যেরকম মানে আমরা বাঙালি খাবারই করব ভাত ডাল নুন লেবু জল তো আছেই আর চিকেন করব মাছ রাখব আর মিষ্টি চাটনি পাঁপড় দই এগুলো তো থাকবেই প্লাস পাহাড়ি এলাকায় ওদেরকে একটু অনুভব করাব যে পাহাড় কীরকম হয় এসবের জন্যই আরও পিকনিকটা কারণ ওরা তো এখন সেরকমও একটা খুব একটা বড় নয় তাই ওদেরকে নিয়ে যাচ্ছি যাদের ওদের ব্রেনটাও একটু ফ্রেশ হবে এই কারণে হ্যাঁ হ্যাঁ সে তো রনিকে দিয়েই পাঠাতে হবে হ্যাঁ সে তো ওর হ্যাঁ হ্যাঁ সে তো অবশ্যই হ্যাঁ সেটা তো আমাদেরই দায়িত্ব ওই নিয়ে আপনি চিন্তা করবেন না আপনি নিশ্চিন্তে থাকুন আমাদের গাইডে যাবে প্লাস আমাদের সমস্ত শিক্ষক শিক্ষিকারা যাবে যারা সবাইকে গাইড করবে এবার এতদূর নিয়ে যাচ্ছি আমরাও তো একটা মানে কিছু একটা ভেবে নিয়ে যাব তাই না ঠিক আছে রাখছি তাহলে